হ্যাঁ আমারও একটা মাটির টান আছে যেখানে মন চায় এখনও ফিরে যেতে সেই রঙিন শৈশবে এখনও মন বলে ওঠে ইস যদি আর একবার পেতাম সেই দিনগুলি সবাই মিলে মিশে এক সাথে থাকা নেই কোনও হিংসা ঝগড়া ছিল না ইলেকট্রিক না ছিল টিভি ফোন ইন্টারনেট সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া একসাথে গানের লড়াই গ্রামের গাছের তলায় পাঠশালা সন্ধ্যে হলেই মোমবাতির আলোতে পড়তে বসা এক সাথে মুড়ি মেখে খাওয়া গরম কালের সন্ধ্যেগুলোতে লুকোচুরি খেলা বিকেল হলেই মাঠে খেলতে যাওয়া বাবার ভয়ে সন্ধ্যে হওয়ার আগেই বাড়ি ফিরে আসা দুপুরবেলায় গাছের তলায় বসে আম মাখা খাওয়া তেঁতুল মাখা খাওয়া পয়লা জানুয়ারিতে বাড়ির সবাই মিলে একসাথে পিকনিকে যাওয়া পয়লা বৈশাখে নতুন জামা পরা বাবা মায়ের হাত থেকে দাদু ঠাকুমার বাঁচানো বাবার চাকরিসূত্রে চলে আসি শহরে আর যাওয়া হয়ে ওঠে না কিন্তু সেই টান এখনও অনুভব হয়